ঝাড়গ্রাম জেলায় কিছু স্থানীয় বা ঐতিহাসিক সম্পর্ক বেষ্টিত কিছু আকর্ষণীয় বহু রহস্যমঞ্চ গল্প কিন্তু রয়েছে এই গল্পের কিন্তু অনেক সাংস্কৃতিক তাৎপর্যও রয়েছে তার মধ্যে কিছু একটি একটি গল্প হলো যে এখানে একটি মন্দির রয়েছেন যে মন্দিরটিতে বজ্রপাত হওয়ার ফলে মন্দিরটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন কিন্তু সেই মন্দিরটা কিন্তু এখনো ধ্বংস হয়ে পড়েনই মন্দিরটা কিন্তু সেই ভাবে ফাটল ধরে দুই ভাগে বিভক্তি হয়েই কিন্তু মন্দিরটা এখন রয়েছে মন্দিরে চূড়ায় কিন্তু এখনো সেই পতাকা এবং ধ্বজা বা বা যে নারায়ণ চক্র সেটা কিন্তু এখনো রয়ে গেছে এখানে বিভিন্ন ও মন্দির সব পাথরের তৈরি পাথরের গায়ে বিভিন্ন রকমের লেখা বা বিভিন্ন চিত্র আঁকা রয়েছে সাঁওতালি চিত্র বা বিভিন্ন চিত্র আঁকা রয়েছে এখানে সম্পদায়ের মানুষেরা সাঁওতালি চিত্রের বিভিন্ন গান বা নাচ নাচ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকর্ষণীয় রহস্য এবং গল্পও কিন্তু আরো অনেক রয়েছে এখানকার একটি অঞ্চল রয়েছে যেটি পুরো বন দ্বারা বেষ্টিত এবং ডুলং নদীর তীরে এবং এই বনটি ভেতরে একটি স্টুরিস্ট স্পস্টের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রকম জন্তু জানোয়ারের এ চিত্র করা রয়েছে সেই চিত্র দেখে বাচ্চারাও অনুপ্রাণিত হয় এবং একটি চিড়িয়াখানা রয়েছে বিভিন্ন রকম ঐতিহাসিক গল্প এখানে তুলে ধরা রয়েছে